আমি কিছুদিন আগেই একটি মোবাইল কিনি যেটি ইন্টারনেটে খুবই শোরগোল ফেলে দিয়েছিল এই মোবাইলটি হল রেডমি কোম্পানির রেডমি নোট টুয়েল্ভ প্রো ফাইভ জি এই মোবাইলটি নেওয়ার পর আমি বুঝতে পারি আমি এটি খুবই ভালো কাজ করেছি এই মোবাইলের ক্যামেরা ছিল খুবই দুর্দান্ত যেটা সোনি আই ম্যাক্সের সেভেন সিক্স সিক্স এর সেন্সার লাগানো আছে যার কারণে এর দ্বারা ছবি তোলা খুবই সুন্দর হয়ে ওঠে এছাড়াও এই মোবাইলে কেনার পর থেকে আমার যে পুরোনো মোবাইলের সমস্যা হচ্ছিল সেইগুলো সবই মিটে গেছে যেমন কথা বলা অন্যান্য কাজ করা সমস্ত ধরনের মাল্টিটাস্কিংয়ের দিক থেকে মোবাইলটি খুবই ভালো এছাড়াও অন্যান্য কাজের দিক থেকেও এই মোবাইলটি আমায় খুবই হেল্প করছে তাছাড়াও যদি বলা যায় মেন সমস্যা যেটা আমার ছিল ব্যাটারি ব্যাকআপের জন্য যেটা আগের মোবাইল আমাকে দিতে পারত না এই মোবাইলে একবার চার্জ করার পর আমি খুব ভালোরকম একটা সার্ভিস পাচ্ছি যেটা আগের মোবাইল আমাকে দিচ্ছিল না তার কারণে আমি এই মোবাইলটা কিনে খুবই খুশি